হ্যালো আপনি কি মেরা সাইকেল স্টোর থেকে বলছেন আমার একটা সাইকেলের প্রয়োজন ছিলো ধরুন লেডীবার্ড সাধারণ সাইকেল আর বাচ্চাদের জন্য কি কি কিরকম কিরকম রংয়ের হতে পারে সাইকেলগুলো বাচ্চাদের জন্য ধরুন আর সাধারণ সাইকেল আর কোন সাইকেল দাম কিরকম সাইকেলগুলার সাইকেলগুলার দাম কিরকম ধরুন চার হাজার থেকে পাঁচ হাজার ছোটো বাচ্চাদের জন্য আর ছেলেদের ছেলেদের জন্য আর মেয়েদের মেয়েদের জন্য গোলাপী কালার বা লাল কালার হলে হবে আর ছেলেদের জন্য নেভি ব্লু কালো তারপর পাওয়া যাবে নাকি আপনার কি ওয়াটসআপ নম্বর এটাতেই নাকি আপনাকে যে কোনো সময় পেতে পারি তো এই নম্বরে আপনার দোকান খোলা থাকবে কালকে তাহলে কালকে আমি বা দুপুরবেলা যেখানে সাইকেল আপনার সাইকেল দোকান যাবো বিভিন্ন রকম সাইকেল দেখে আসবো কিরকম কি সাইকেল পাওয়া যায় ঠিক আছে ধন্য ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে